বাড়িতে বাগান রক্ষণাবেক্ষন করা খুব ব্যয়বহুল নয় খুব সস্তায় হয় কারণ বাড়িতে বাগান করা মতে সামনে একটা খোলামেলা ছোটো একটা মাঠ পেলেই হয়ে যাবে মাঠ বলতে বেশি নয় এক কাটা মতো জায়গা হলেই হয়তো সেখানে বাগান করা খুব সহজে সম্ভব কারণ মাটির উর্বরতার দিকে লক্ষণ করতে গেলে প্রথমে আপনাকে আপনার যে গাছগুলো বা এই যে আপনি লাগাতে চান সেই গাছগুলো কোন কোন মাটিতে সবথেকে বেশি পরিমাণে তারা ভালো গ্রো মানে লো বৃদ্ধি পেতে পারবে সেই মাটিটা প্রথমে জানতে হবে এবং সেই জন্য বাগান বাড়িতে দেখতে গেলে প্রথমে একটু মাটি ফেলতে হয় মাটি ফেলা যে একটু খরচা রয়েছে ধরুন আটশো টাকাও হতে পারে বা নশো টাকা আটশো নশো টাকা করে এক গাড়ি মাত্র মাটি ফেলে দিলেই আপনার ভালো পরিমাণে একটা বাগানের একটা খুব ভালো যে মানে এক কাটার মধ্যে খুব ভালো একটা মাটি পেয়ে যাবেন এবং সেই মাটির মধ্যে আপনি আজকাল যে অবস্থিত বাজারের যে উর্বরতা যে গ্রোথ বলে যে সারটা রয়েছে সেই সারটা যদি আপনি একটুখানি পরিমাণে মাটিতে ছড়িয়ে দেন তাহলে মাটির উর্বরতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু জৈব সার যেমন গোবর সার থাকতে পারে রাসায়নিক সার থাকতে পারে সেগুলোকে কিছু কিছু পরিমাণে মাটিতে ছড়ি গেলে এবং সেটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে এবং মিক্সড করে দিলে মাটির উর্বরতা আরও পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তো কেঁচো রয়েছেই যেগুলো কি না মাটিতে হয়তো অনুপস্থিত থাকলেও যে আপনি যদি কিছু পরিমাণে কেঁচো মাটি দিয়ে দিলে মাটি কিন্তু উর্বরতা মানে কেঁচোর একটা উপাদান রয়েছে যে কেঁচো কিন্তু মাটির উর্বরতা বিদ্ধি করতে সব থেকে বেশি সক্ষম সেই জন্য কেঁচোকে মাটির কৃষকের বন্ধু বলা হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেখানে মাটির উর্বরতা থাকে না সেই সব জায়গায় অনেকে কেঁচো ছুঁড়ে দেয় এবং এই কেঁচোগুলি কিন্তু মাটির উর্বরতার পরিমাণ অনেক পরিমাণে বাড়িয়ে দেয় এবং বাগান করতে গেলে বেশি পরিমাণে গাছ তো লাগেই না খুব অল্প পরিমাণে যদি আপনি গাছ লাগান ছোটোখাটোর মধ্যে তালে সেখানে কিন্তু বেশ পরিমাণে একটা ভালো একটা বাগান হয়ে যাবে হয়তো আম জাম কাঁঠাল আপনি যে গাছই লাগান না কেন তারপরে কিছু কিছু গোলাপ বা সবজি গাছ সব কিন্তু এক কাটার মধ্যে খুব ভালোভাবে লাগানো সম্ভব এখনকার দিনে তো সেরকম কিছু খরচাই হয় না খুব বেশি হলে আপনার দু থেকে তিন হাজার টাকার মধ্যে একটা খুব বড়ি পরিমাণ এক এক কাটার মধ্যে খুব ভালো বাগান হয়ে যাবে